হ্যাঁ বলুন বলুন গ্রামে ধরুন এই যে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্যে ড্রেন তারপরে এগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্যে জল জমে যাচ্ছে গ্রামে জল অনেক তারপর সুবিধা নয় তা এটা কোনো এনজিও মারফতে যদি কিছু করা যায় তাহলে খুব ভালো হতো বলতে ধরুন এখন এনার্জি বা একশো দিনের কাজ তো হচ্ছে না গ্রামে আগে ধরুন হচ্ছিল সেন সেন্ট্রাল থেকে সেটা তো এখন বন্ধ হয়ে গিয়েছে তার জন্যে এখন ধরুন ব্যক্তিগত তো কেউ আর টাকা পয়সা দে কোনো ড্রেনগুলো ক্লিয়ার করছে না না সারাই করছে না তো সেই হিসেবে যদি এন জি ওর থেকে কিছু করা যায় তালে খুব ভালো হয় গ্রামে তো এমনি ধরুন বৃষ্টির জন্যে যা নিম্নচাপ হচ্ছে তাতে তো জল জল সব জমে যাচ্ছে রাস্তাঘাট সব জমে যাচ্ছে না জেসি জেসিপি দিয়ে হবে না কেন মাঠে এখন ধান চাষ হচ্ছে আর হচ্ছে তো লেবার দিয়ে হ্যাঁ ম্যানুয়ালি করতে হবে হ্যাঁ লেবার তো পাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আপনাদের বাড়ির সব ভালো আছে ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশ ছাড়লাম দাদা হুম